ভারতের খাবার বৈচিত্র্যময় এবং সুস্বাদু দেশটির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যা স্থানীয় সংস্কৃতি এবং আবহাওয়ের উপর নির্ভর করে সাধারণভাবে বলতে গেলে ভারতীয় খাবার সাধারণত মশলাদার খাবার এবং সুগন্ধি বিশিষ্ট হয় ভারতের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু জনপ্রিয় খাবারের মধ্যে হলো ডাল ভাত রুটি মাংস আরও ইত্যাদি ইত্যাদি ডাল হলো ভারতের খাবারের একটি অপরিহার্য অংশ আমরা বিভিন্ন ধরনের ডাল যেমন মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল বিভিন্ন উপায়ে রান্না করে খাই ভাত হলো ভারতের এক তৃতীয়াংশর খাদ্য চালকে বিভিন্ন উপায়ে রান্না করা যায় যেমন ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি রুটি রুটি হলো ভারতীয় খাবারের মূল একটি অংশ বিভিন্ন ধরনের রুটি হয় নান পরোটা রুমালি রুটি সাধারণ রুটি ইত্যাদি ইত্যাদি সবজি ভারতীয় খাবারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সবজি আলু টমেটো পেঁয়াজ এগুলি দিয়ে আরও অন্যান্য সবজির সাথে রান্না করে সবজি রান্না খাওয়া হয় মাংস ভারতীয় মাংস এই খুবই জনপ্রিয় মুরগী খাসির মাংস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপায়ে রান্না করা হয় আর মশলার কথা বলতে গেলে মশলার মধ্যেই আসে হলুদ জিরা ধনে মরিচ গোলমরিচ ইত্যাদি ইত্যাদি খাবার রান্নার যে মূল দুটি জিনিস লাগে সেটা হলো হলুদ লঙ্কা এবং নুন এর মধ্যে মশলা যোগ করতে গেলে জিরা জিরা জিরা হচ্ছে বাদামী রঙের মশলা যা সুগন্ধি সাহায্য করে আর ভারতীয় খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় বিভিন্ন আন্তর্জাতিক রেস্তোরাঁয় ভারতীয় খাবারের জনপ্রিয়তা খুবই রয়েছে